হ্যাঁ রেন্টাল গাড়ি বুকিং থেকে বলছেন হ্যাঁ ঠিক আছে একটা গাড়ির প্রয়োজন ছিলো হ্যাঁ দার্জিলিং যাবো সাত দিনের জন্য হ্যাঁ সাত দিন কত কিমি পার কিমি কত লাগবে পঞ্চাশ টাকা দেখুন বন্ধুবান্ধব যাব তো সাত দিনের জন্য একটুকু যদি কম করেন করা যাবে ও হ্যাঁ কতজন কতজন প্যাসেঞ্জার লা থাকবে গাড়িতে মধ্যে

ঠিক আছে না না বন্ধু বান্ধব নিয়ে যাবো তো হ্যাঁ গাড়ির কাগজপত্র হ্যাঁ গাড়ির কাগজপত্র লাগবে হ্যাঁ টায়ার টায়ার সব ঠিক আছে গাড়ির হ্যাঁ হর্ন ঠিক আছে লাইট হ্যাঁ ঠিক আছে